আমার প্রিয় বিষয়বস্তুগুলি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প কবিতা নাটক ছোটো গল্প হাসির গল্প ঠাকুমার ঝুলির গল্প ইত্যাদি না আমি সারা জীবনের জন্য একই ধরনের বই পড়ি না একই বই পড়তে আমার ভালো লাগে না একই বই পড়তে একঘেয়ে লাগে সেটা একদম আমার পছন্দ নয় সাম্প্রতিক আমি কবি গুরু রবীন্দ্রনাথের ঠাকুরের শেষের কবিতা নাটকটি পড়েছি